হ্যাঁ দা দাদা বলছি আপনি লোন ডিপারমেন্টে কি কাজ করেন আচ্ছা বলছি আমার মানে লোন লাগবে মানে আমার একটা বিসনেস সার্ট করবো তো এ ব্যাপারে আমি একটু লোন নেবো সেই জন্য আমি এ ফোন করেছি আপনাকে না না আমি আগে তো কোনো লোন নিই নি এবারে আমি বিসনেস খোলার জন্য একটা লোন নোবো আমরা একটা দোকান করবো কাপড়ের দোকান

আমার লাগবে এক লাখ টাকা মতো

না আমার তো লাইসেন্স বলতে আমার আবার দোকান তো এখনও করা হয় নি আমি এই লোন নিয়ে দোকান শুরু করবো

কাগজপত্র বলতে ভাড়ায় দোকান নিয়েছি আর কি আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা হ্যাঁ এক লাখ টাকা মতো লোন নেবো জিজ্ঞেস কথা কথা জিজ্ঞেস করি বলছি এক লাখ টাকার লোন নিলে হ্যাঁ কত টাকা সুদ পড়বে বা আমার কত মানে মানে কত দিনে শোধ দিতে হবে আমার এটা মানে কি মানে জানতে পারবো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে